গানের পারফর্মেন্স বাড়ানোর জন্য আমাদের সব সময় নিজেদের মুখ ও শারীরিক গঠন অঙ্গভঙ্গির ওপর নজর দিয়ে থাকতে হবে আমরা গান করার সময় যেমন মুখের ব্যবহার সঠিক ব্যবহার জিহ্বা ঠোঁট এই সমস্তগুলির ব্যবহার করে থাকি তেমন গানের মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি সেইগুলিকে ভালোভাবে বলার জন্য আমাদের অঙ্গভঙ্গিও যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই আমরা গান কোথা থেকে শুরু করব এবং মুখের মাধ্যমে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে যাতে শ্রোতাদের কাছে পৌঁছয় সঠিক গানটা সেইদিকে খেয়াল রাখতে হবে এছাড়াও আমাদের গলা যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য কোন ঠাণ্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে আমাদের শরীর যাতে খারাপ না হয়ে যায় শরীরের যত্ন নিতে হবে না হলে আমরা সঠিক পরিচর্যা দিতে পারবো না এছাড়াও বিভিন্ন অঙ্গভঙ্গি আমাদের গানের সঠিক পারফর্মেন্সকে ফুটিয়ে তোলে